আমি আজ দুপুর বারোটা নাগাদ সেন পাড়া ভাটাখানা জলপাইগুড়ি এই ঠিকানা থেকে গোকুল রেস্টুরেন্টের কাছ থেকে এক প্লেট জিরা রাইস এক প্লেট পনির চিলি অর্ডার করেছিলাম কিন্তু আমি আমার ঠিকানাটি পরিবর্তন করতে চাই বর্তমানে আমাকে জেলখানা মোড় জলপাইগুড়ি এই ঠিকানাতে অর্ডারটি ডেলিভারি পেতে চাই